আমি কোনো ফটোগ্রাফি কর্মশালায় অংশগ্রহণ করিনি তাই আমার সেইভাবে এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই আমি আমার পাড়ার একটি কাকুর কাছে ফটোগ্রাফি শিখেছি সে সে প্রথমে সামাজিক কোনও একটি গাছ বা ফল ফুল বা প্রজাপতির ফটো ক্লিক করে সেইটিকে কম্পিউটারে সেন্ড করে সেখানে বিভিন্ন অ্যাপসের দ্বারা এডিট করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে বা নিজের গ্যালারিতে আপলোড করে বিভিন্ন অ্যাপস যেমন লাইটরুম স্ন্যাপসিড পিকস্আর্টের মাধ্যমে ওগুলিকে ওগুলোকে সে এডিট করে থাকে এইটুকুই আমার অভিজ্ঞতা এই সম্পর্কে